সঞ্চয়িতা দে ম্যাডাম বলছেন বলছিলাম যে আমাদের সাতাশ তারিখে একটা কাবাডি ম্যাচ আছে তো আপনি তো জানেন যে আমরা খেলাধুলা করি হ্যাঁ সবাইকে নিয়ে খেলাধুলা করাই তো ওই দিনে একটা ম্যাচ আছে তো সেই ম্যাচ সম্বন্ধে আপনাকে একটু বলি যে আমরা একটা টিম করেছি খেলাধুলা করব তো আপনি যদি এই বিষয়ে একটু কিছু বলে দেন তাহলে ভালো হত হ্যাঁ হুম ম্যাচটার দিনে আপনি একটু আসবেন আমাদেরকে একটু হেল্প করবেন তো না হলে আমাদের প্রচুর আমাদের প্রচুর ভয় লাগছে আপনি যদি একটু পাশে থাকেন আমাদের একটু সুবিধা হয় হ্যাঁ ম্যাডাম সবই ঠিকঠাক করছি এবং করব তবু যেই যেদিন খেলা হবে সেদিন আপনি আসবেন আমাদের খেলাতে আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাহায্য করবেন হ্যাঁ সেটা তো সেটা তো আরও ভালো হয় ম্যাডাম যে আমাদেরকে একদিন প্র্যাক্টিস করিয়ে দিলেন আগেতে আমরা তাহলে আরও ভালো করে খেলতে পারব ঠিক আছে ম্যাডাম আপনি সাহস দেন আপনি যদি সাহস দেন তাহলে আমরা আরও এগিয়ে যেতে পারব ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ ম্যাডাম আজকে রাখলাম তাহলে